আমি কিছু দিন আগে আমার বাড়ির সামনেই একটি বাজার আছে সেখানে বাজার করতে গিয়েছিলাম মেন রাস্তার সামনে সেখানে বাজার করতে করতে আমি দেখি একটি স্কুল ড্রেস পরা বাচ্চা একটি বয়স্ক বৃদ্ধ লোককে রাস্তা পার করিয়ে দিচ্ছে আমার সেটি দেখে খুব অবাক লাগলো আমি বাচ্চাটির কাছে গেলাম যেয়ে বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম তোমার কে হয় বললো আমার কেউ নয় আমি বললাম তাহলে কেন রাস্তা পার করিয়ে দিচ্ছো না আমাকে উত্তরে বললো যে না পার করিয়ে দিলে এই দাদু এখনি পড়ে যাবে বা বিপদ ঘটে যাবে আমি সেই কারণেই রাস্তা পার করিয়ে দিচ্ছি আমি বলছি এটা তুমি কার কাছ থেকে শিখেছো কেন আমার বাবা বলেছেন যে কোনো বয়স্ক মানুষ বা কোনো বাচ্চা কেউ বিপদে পড়লে তাখে সাহায্য করতে হয় আমার এই ঘটনাটা দেখে খুব অবাক লাগলো আর মনে মনে খুব আনন্দও হলো ভাবলাম এখনো সমাজ থেকে মানবিকতা বোধ উঠে যায়নি সেই কারণেই ওই ঘটনাটি আমাকে খুব অবাক করেছিলো আর তার সাথে সাথে ভালোও লেগেছিলো